ছোটোবেলায় আমার খেলার মধ্যে প্রথমেই ছিলো লুকোচুরি খেলা মানে লুকোচুরি একজন লুকাবে আর একজন গিয়ে পেছন থেকে গিয়ে তাকে ধাপ্পা দেবে আচ্ছা কিত কিত খেলা ঘর টেনে সাতটা ঘর টেনে কিত কিত খেলা গুটিটি বসিয়ে কিত কিত খেলা হতো বুড়ি বসন্ত খেলা ছিলো আর চোখে কাপড় বেঁধে চুলে ঘুঁটি দিয়ে মারা এটা মোটামোটি ছিলো তারপরে তোমার দড়ি লাফ খেলা খেলতাম এ দড়ি লাফ লাফানো হতো আর দড়ি লাফ খেলা হতো তারপরে চোর চোর তো হলো আবার চোর চোর খেলাও খেলতাম যেমন একজন লুকিয়ে থাকতো অনেকক্ষণ পরে কে আছিস বলে আবার তাকে সাড়া দেওয়া হতো এই সে যদি বলতে না পারে পেছন থেকে একজন এসে তাকে ধাপ্পা দিয়ে মারতো এই হলো চোর চোর খেলা হলো তারপরে বুড়ি বসন্ত এতো হলো আর আর একটা ছিলো কুমির ডাঙা খেলা কুমির ডাঙা একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়িয়ে থাকা থাকবে আর জ ডাঙাটা হচ্ছে নিচে সে যো নিচে নামলেই তাকে ছুঁয়ে দিতে হতো এটা হলো কুমির ডাঙা এই খেলাটা সব থেকে বেশি আনন্দ হতো মানে নিচে নামলেই তাকে ধরে ফে ছুঁয়ে দিতে হতো ছুঁয়ে দিলেই সে তাহলে চোর হয়ে যেতো এইভাবে আমরা কুমির ডাঙা খেলতাম আর আর একটা খেলা হচ্ছে দড়ি লাফ তো হয়েছে গুলি খেলা ছোটোবেলায় গুলি খেলা গুলিতে একটা গুলিকে আর একটা গুলি দিয়ে মারলে তারপরে সেটা হতো গুলি মারা হতো তা ছোটো ছোটো খেলা এর মোটামোটি এই সব খেলা হতো